হ্যালো হ্যাঁ আমি কৃষ্ণা বলছি আপনার কি ফুলের নার্সারি আছে শুনলাম আচ্ছা আচ্ছা আচ্ছা আমি আমার আশ কার্তিক মাসে পনেরো তারিখ পর বিয়ে বাড়ি আছে আমার ফুলের দরকার এক বস্তা মানে কত করে নিবে কত করে নিবে আচ্ছা গাঁদা ফুল আচ্ছা গাঁদা ফুল নেব আর আরও আর রজনীগন্ধা ফুল আচ্ছা মানে দেখে শুনে মানে ভেজাল করতে হবে তো মানে দেখতে সুন্দর ভালো লাগবে হ্যাঁ দেখে শুনে মানে আপনি করে দেবেন মানে রেটটা আচ্ছা রজনীগন্ধা বললাম গাঁদা ফুল আর কী ফুল আছে আচ্ছা আর মালিনী ফুল মোটামুটি এক কিলো মানে গন্ধ ছাড়বে তো বড়ো সুন্দর হয় ওইটা আমার মালা করবো একটু মালিনী ফুল মানে কোয়ালিটিটা খুব সুন্দর আর আর কোয়ালিটিটাও ভালো বটে হুম তাই জন্যে ওইটা একটা ভাবে একটাই মালা করবো দুটা তিনটা আচ্ছা ঠিক আছে আপনার নার্সারিতেই যাচ্ছি হ্যাঁ কোনও অসুবিধা নাই তাহলে এই কথাই